আমি যখন মাছ ধরতে যাই তখন ট্রেলার নিয়ে যায় আর একটি বড়ো জাল নিয়ে যায় এইসব সরঞ্জাম এইসব সরঞ্জাম আমি ব্যবহার করি কয়েক বছরে এই অনেক মাছ ধরা অনেক পরিবর্তন হয়েছে এক বছর আগে ট্রলারের বদলে ডিঙির নৌকা করে যাওয়া হতো